আমি কোনো কর্মশালা বা রান্নার ক্লাসে যোগ দিতে চাই কারণ আমার রান্নাটাই তো হচ্ছে আমার অভ্যাস মানে আমার রান্নাটা হচ্ছে হবি মানে আমি রান্না করতে ছোটো থেকেই খুব ভালোবাসি যেমন আমি রান্না করতেও ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি সেই জন্যই আমি যদি কোনো দিন কোনো রান্না করতে ভালোবাসি আর যদি কোনো দিন কোনো সুযোগ আসে যে রান্নার ক্লাসে যোগ দেওয়ার তো আমি চেষ্টা করবো সেখানে ক্লাসটায় আমি যোগ দিতে আমি এই সামান্য টিভি দূরদর্শনে যে সব টিভির পর্দায় যে সব রান্নাগুলো দেখায় আমি সেইগুলো দেখে চেষ্টা করি যে নতুন নতুন কোনো পদ রান্না করে মানুষজনকে খাওয়াতে তাতে মানুষজন দেখি খুব খুশিও হয় কারণ আমার রান্না আমার সব থেকে শুনে ভালো লাগে কি যে আমার রান্না খে সবাই খুব প্রশংসাও করে তাই আমি রান্না করতে ভালোবাসি আর আমি যদি কোনোদিন এই সুযোগ আমার আসে আমি তবে সেই সুযোগ আমি হাতছাড়া করবো না সুযোগ আমি কাজে লাগাবো আর আমি রান্না আমি ধরুন এই ভারতীয় রান্না থেকেই আমি একটু চাইনিজ এসব করতেও আমি মানে চেষ্টা করি যে যাতে আরো নতুনত্ব কোনো রান্না করে মানুষজনকে খাওয়ানোর ওই টিভির দূরদর্শনের পর্দায় যেসব রান্নাগুলো দেখায় সেইগুলো থেকেই আমি চেষ্টা করি যে নতুনত্ব কোনো ইয়ে দিয়ে মানে মশলা তৈরি করে রান্না করার চেষ্টা করি যাতে সেই রান্নাটা খেয়ে সবাই যেন প্রশংসা করে আর রান্না আমার ছোটো থেকেই রাঁধতে ভালোবাসে রান্না করতেও আমার ভালো লাগে তাই আমি যদি কোনোদিন এই ক্লাসের সুযোগ আসে তাহলে আমি সেই রান্না করার চেষ্টা আমি অবশ্যই করবো যদি কোনোদিন সুযোগ আসে তো আমি সেই সুযোগ আমি হাত ছাড়া করবো না সে সুযোগ আমি কাজে লাগাবো